আমি আপনি কোথা থেকে ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা জুতোর দোকান সর্বতি এ দোকান দুশো কুড়ি টাকা আটশো টাকা

আগে আগে এখন দাম বেড়েছে আগে দাম কম ছিলো এখন দাম বেড়ে গেছে আগে দাম কম ছিলো ওই সাতশো এরকম আরো কম দাম ছিলো ক দিন হচ্ছে বেড়ে গেছে আপনি গ্যারেন্টি আছে এক বছরের জন্যে আপনার যদি কোনো কিছু হয় তালে আমি আবার ফেরত ও ইয়ে করে দেবো কম্পানির কাছে আবার ফেরত পাঠিয়ে দেবো তাহলে আপনি আবার নতুন পেয়ে যাবেন